আমার প্রিয় আর্থিক পণ্য হলো ইউপিআই যার সাহায্যে আমরা খুব সহজে লেনদেন করতে পারি যে কোনো জায়গায় যেমন মলে শপিং মলে এবং যে কোনো স্টোরে বা স্টেশেনারি স্টোরে এবং কখনো যদি ব্যাঙ্ক বন্ধ থাকে তার জায়গায় আমরা ক্রেডিট কার্ডের সাহায্যে এটিএম থেকে টাকা তুলতে পারি